আমি আজকে সি থ্রি রেস্তোরাঁ থেকে চিলি চিকেন ফ্রায়েড রাইস পনিরের তড়কা বাটার নান ও মশালা পাসিন্দা অর্ডার করেছিলাম কিন্তু দেখছি যে এখানে মশালা পাসিন্দা বাটার নান ও চিলি চিকেনে ক্যাশ অন ডেলিভারি উপলব্ধ নেই তো আমি এসব খাবারের পদগুলি ক্যান্সেল করতে চাই যদি ক্যান্সেল করে দেন তাহলে খুব ভালো হবে আর যদি ক্যাশ অন ডেলিভারি ছাড়া অন্য কোনো অপশন থাকে তাহলে বলুন সেইভাবে পেমেন্ট করবো কারন ডিজিটাল পেমেন্ট আমার নেই তাই অন্য কোন পেমেন্টের অপশন থাকলে বলুন দয়া করে